আমার জীবনে কিছু বিজ্ঞান নির্ভর পরিবর্তন ঘটেছে তা হল আমার স্মার্ট ফোন এই স্মার্ট ফোন দিয়ে আমি নানা রকম সব কিছুই ব্যবহার করতে পারি যেমন আমার স্কুল টিউশনির ক্লাসগুলো গুগাল মিট জুমে আমি সেটা ইউস করতে পারি না আমার শিক্ষার অসুবিধা হয় না সেখানে এই মোবাইল ফোনে স্মার্ট ফোনের দ্বারা আমি আমাদের বন্ধুদের মধ্যে নোটস নোটস পাঠানো হয় হোয়াটসঅ্যাপের দ্বারা সেটি আমরা পড়ে থাকি নানা রকম বইয়ের পেজেও আমরা আপলোড করে থাকি এবং কিছু জানার বিষয় থাকলেও আমরা গুগালে সেটা সার্চ মেরে কিছু জানতে পারি এমনকি অনলাইনে ফর্ম ফিল আপও সবকিছু মোবাইলের দ্বারাও করা যেতে পারে সেটা আমরা অনেকবারই করেছি তাই ডিজিটাল ব্যবস্থা আমাদের খুবই ভালো হয়ে গেছে এখন আগে সেরকমভাবে কোনো ব্যবস্থা ছিল না কিছু তো মানুষের মানুষের ওপরেই খালি বিশ্বাস বা যোগাযোগ রাখতে হত তাছাড়া আর কোনো উপায় ছিল না এই ডিজিটাল জিনিসের জন্য আজকে আমরা ভালো জায়গাতে দাঁড়িয়ে